পশু পালনের পাশাপাশি অনেক ব্যবসা করা যায় যেমন হচ্ছে আমি বাড়িতে বসে উলের কাজ করি এবং সেলাই আর রয়েছে পাপোশ বানানো আর রয়েছে ঠোঙা বানানো বিড়ি এসব বিক্রি করে যাই এছাড়া রয়েছে মাংস ডিম দুধ পরামর্শ ছাড়া অতিরিক্ত পণ্য পাই গোরু থেকে গোরুর মল থেকে যে ঘুটে পাই সেইটা বিক্রি করে আমি কিছু টাকা ইনকাম করতে পারি